হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ বলো সুস্মিতা হ্যাঁ বলুন দেখুন দিন দিনে দাম বাড়ছে ঠিক আছে কিন্তু আমরা তো সেই বড়বাজার থেকে মাল আনছি না আমরা তো এখান থেকে খুচরো মাল কিনে বিক্রি করছি বড়বাজার থেকে মাল আনলে সেই মালগুলো বিক্রি করতে গেলে অনেকটা নষ্ট হয়ে যায় এবং ক্রেতারা যে যারা কিনছে তারা ভালো মাল পাচ্ছে না সেই জন্যে এখান থেকে মার্কেট থেকে কম কম মাল নিয়ে এসে বিক্রি করা হচ্ছে তার জন্যে রেটও বেশি পড়ে যাচ্ছে এখন বলুন মাল কি খারাপ দেওয়া হচ্ছে মাল তো সব ভালই দেওয়া হচ্ছে পারফেক্ট মাল দেওয়া হচ্ছে রেগুলার কাস্টমার বললেও হবে সেটা কম বেশি সেটা ব্যাপার নয় কিন্তু মালটা তো প ভালো হচ্ছে বলুন কী কী লাগবে বলুন সেরম বুঝে তাহলে আমরা পাঠিয়ে দেবো হ্যাঁ বলুন হ্যাঁ মুসুর ডাল কিন্তু একশো কুড়ি টাকা করে আছে আশি টাকা করে আছে একশো দশ টাকা করে আছে কোনটা পাঠাবো ঠিক আছে একশো কুড়ি টাকা করে পাঁচশো মুগ ডাল কিন্তু একটা একশো আশি টাকা আছে একশো দেড়শো টাকা আছে আর একটা দুশো টাকা আছে কোনটা পাঠাবো ঠিক আছে একশো আশিরটা পাঁচশো দেবো ঠিক আছে বলুন আর কী দেবো ডিম কিন্তু এখন সাত টাকা করে মানে মার্কেটে সাড়ে ছ টাকা করে যাচ্ছে আমাদের কাছে সাত টাকা করে তবে ডিম খারাপ হবে না ডিম সব নিঃসন্দেহে ভালো ডিম হবে এবং এক ট্রে ডিম পাঠিয়ে দেবো আর কি ময়দা ক কিলো ঠিক আছে ঠিক আছে আর আর কিছু নয় তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পাঠিয়ে দেবো আ ওই কয়টা জিনিস হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে